আমি অনেক জায়গায় শুনেছি যে পাখির সম্বন্ধীয় অনেক কুসংস্কার আছে যেমন চাতক ডাকলে কুটুম আসে বাড়ির উপর থেকে কাক উড়ে গেলে বাড়ির অকল্যাণ হয় এক শালিক দেখে কাজে বেরোলে কাজে অসফল হয় এই সমস্ত কিছু আমি বিশ্বাস করতাম না যেহেতু কখনও এইগুলো আমার চোখে পড়েনি তবে একবার আমি টিউশনে বেরোনোর সময় এক শালিক দেখে বেরিয়েছিলাম যেহেতু এগুলোকে আমি কুসংস্কার বলি তাই আমি অতটা গুরুত্ব দেইনি ওই শালিকটাকে তবে বিনা কারণেই সেদিন টিউশনে

পড়া ভুল যায়নি তবুও টিচার আমায় বকলেন তারপরে আবার বাড়ি এসে ভাইবনের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো যথারীতি বাড়ির সবাই বিশেষত মা বাবা আমাকে বকতে লাগলেন তখন আমার মনে হয়েছিলো যে হয়তো এক শালিক দেখেছি বলেই আমার দিনটা আজ এই রকম গেল কিন্তু পরে বান্ধবীদের কাছ থেকে জানতে পারি যে সেদিন টিউশন টিচারের মেজাজটা ভালো ছিল না তাই সব ছাত্রছাত্রীদেরকেই তিনি বুকলেন কিন্তু সবাই তো আর আমার মত এক শালিক দেখেনি তাহলে তাদের কেন বকা খেতে হলো এই সমস্ত বিষয় আমার কাছে আগেও কুসংস্কার ছিল কিন্তু মাঝখানে এই এমন একটা অদ্ভুত ব্যাপার ঘটার জন্য আমি এটাকে একটা বিশেষ ব্যাপার ভেবেছিলাম পরে যখন সম্পূর্ণ ঘটনা জানতে পারি তখন আমার ধারণা আবার আগের পর্যায়ে এলো যে পাখি দেখা কোনো একটা শালিক দেখা তেমন কোনো বিশেষ ব্যাপার নয় শাললিকের ইচ্ছা হয়েছে তাই সে একা ঘুরে বেরিয়েছে তার বন্ধু হয়তো ঘুমাচ্ছিলো তাই সে একাই বেরিয়েছে সকালে এটা নিয়ে সাধারণত বিশেষ মাথা ঘামানোর প্রয়োজন নেই এই সমস্ত ব্যাপার তাই আমার কাছে এখনও কুসংস্কার